আমি অতিথিদের সাথে মনে করি যে ব্যবহার ভালো করারই চেষ্টা করি যে কোনও অতিথি আসুক আমার ঘরেই থাকে কেন তারা তো মাঝেমাঝে আসে তাদের সাথে ভালো রান্নাবান্না না করে দিলেও ব্যবহারটাই আসল তারা আমার সাথে হেসে খেলে কথা বলে এবং আমি লোকেদের জন্যে রান্না করতে চাই বলতে আমার এই কিছুদিন আগে আমার এলো আমি নিরামিষ রাঁধতেই ভালোবাসি কারণ আমি মাংস খেতে ভালোবাসি না তাই নিরামিষ রান্নার মধ্যে আমি পটল ও ছানা বড়ার রসা করতে খুব ভালোবাসি এবং আলু পোস্ত ও মুগের ডাল তাই বাজার থেকে ছানা এনে কিংবা বাড়িতে দুধ থাকলে সেটা ছানা কাটিয়ে নিজে হাতে করে বড়া তৈরি করে সেটিকে ভেজে পটল দিয়ে আমি সেটিকে রসার মতো তৈরি করি এবং আলু পোস্ত ও মুগের ডাল আমি আত্মীয়দের জন্যে ভালোভাবেই রান্না করেছিলাম এবং তারা বলেছিলো যে খুব সুন্দর রান্না হয়েছে এইরকম রান্নাই ভালো আমিষ রান্নার চেয়ে নিরামিষ রান্না তারা খুব পছন্দ করেছেন এবং আত্মীয়দের সাথে আমার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ